ভারতের সরকারি ভাষা বাংলা কেননা আমাদের দেশের সাধারণত অনেক ভাষারই মানুষ বাস করে থাকেন বাংলা ভাষায় বাঙালিরা কথা বলেন এছাড়া ওড়িয়ারা উড়িয়া ভাষায় কথা বলেন মারাঠিরাও উড়িয়া ভাষায় কথা বলেন আর হিন্দি তার সাথে ইংরেজি নানা ভাষায় নানা মানুষ ব্যবহার করেন এবং কথাবার্তা বলেন তাদের একে অন্যের ভাব বিনিময়ের ভাষা আলাদা দেশের নানা ধরনের ভাষাগত বৈচিত্র্য তো রয়েছে কেননা ভাষাগত বৈচিত্র্য রয়েছে বলেই মানুষ একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করে তাদের বৈচিত্র্য অনুযায়ী তাদের পূর্বপুরুষের ভাষা অনুযায়ী তারা তাদের নিজেদের সঙ্গে আলাপ আলোচনা করে তবে এখন পর্যন্ত ঠিক ঠিকভাবে হিন্দি ভাষার প্রাধান্য সব জায়াগায় বেশি হিন্দি ও ইংরেজি সব জায়াগার মানুষেরা বুঝতে পারে কিন্তু বাংলা ভাষার ব্যবহার সব জায়াগায় নেই তাই বাংলা ভাষায় কথা বলাটা অনেকেই বুঝতে পারে না বুঝতে অসুবিধা হয় এটাই এই ভাষার বৈচিত্র্য